আর আপনি মনোজ মন্ডল বলছেন হ্যাঁ বলি আপনার সাইকেল দোকানে কী কী সাইকেল আছে আমি লেডিস সাইকেল নেবো আর কি বো কটা তো কী রকম দামের আছে একটু বলুন না আচ্ছা হুম কালার কালার কী কী আছে ও কালার তাহলে হুম তাহলে তাহলে আনা করাবে নাকি কবে আসছে যদি খবরটা হ্যাঁ আমি যাবো তাহলে ওই দিন